আমরা ভারতবর্ষে বাস করি ভারত হচ্ছে মৌসুমী জলবায়ুর দেশ এটা আমরা ভূগোলে পড়েছি তো আমাদের এখানে বিরাজমান ছটা ঋতু আছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তো বিগত দশ বছর আগে আমরা যেভাবে জলবায়ু দেখেছি শীতকালে ঠিকমতো শীত থাকে গ্রীষ্মকালে গরম যেরকম যা থাকত কিন্তু এখন সেটা অনেকটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের

কী কারণে হয়েছে সেটা মূলত আমার যেটা লক্ষ্য হচ্ছে অত্যধিক পরিমাণে পলিউশান গাছ কাটা এবং মানুষের পরিবেশের ওপরে বিভিন্নভাবে যে হানিকারক অত্যাচারের প্রভাব হচ্ছে এই জলবায়ুর পরিবর্তন এই জলবায়ুর পরিবর্তন থেকে বাঁচতে গেলে আমাদের চার দিকে বৃক্ষরোপণ করতে হবে এটা সকলকে এগিয়ে আসতে হবে কারণ বৃক্ষরোপণই একমাত্র এটার পথ এবং আমরা যেভাবে পরিবেশকে দূষণ করছি সেই পরিবেশ দূষণের হাত থেকে আমাদের কোনো বিকল্প রাস্তা খুঁজতে হবে যা এখন আমাদের শহরে বা বিভিন্ন গ্রামে যেভাবে গাড়ি বা ভেহিকেল বেরিয়েছে তার ধোঁয়া কার্বন ডাইঅক্সাইড অত্যধিক পরিমাণে নির্গত হচ্ছে সেদিকে কোনো বিকল্প খুঁজতে হবে সেটা ইলেকট্রিক চালিত বা ব্যাটারি চালিত যান সেগুলো বেশি করে আমাদের নিয়ে আসতে হবে এর থেকে আমরা পরিবেশকে রক্ষা করতে পারব